হ্যালো আপনি কি চলে এসেছেন আচ্ছা কোথায় আছেন আপনি এখন আচ্ছা তো ওখান থেকে একটু এগিয়ে আসুন বুঝতে পারছেন না আমি এই তো দোতলাতে থাকি দোতলাতে বাইশ নম্বর রুমের কাছে আপনি দেখুন সিঁড়িটা আপনি আসতেই দেখবেন একটা গলির মধ্যে সিঁড়িটা পড়ছে একটা সরু গলি আছে দেখবেন না না ওই গলিতে ঢুকবেন না ওই গলিটা নয় ওই গলিটা নয় ওটা তো বড় গলিটা ওই গলিটা পার করেই দেখুন একটা একদমই সরু গলিটা খুব ছোটো গলিটার ভেতর দিয়ে আসুন ও গলিটার ভেতর দিয়ে এসে দেখবেন আরেকটা সিঁড়ি উঠছে ওই সিঁড়িটার ওপরে উঠুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উঠুন হ্যাঁ ওইদিকে উঠুন উঠে দেখবেন একটা কি ব্ল্যাক কালারের দরজা দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক কালারের দরজাটার পাশ দিয়ে পেরিয়ে যান হ্যাঁ একটা সিঁড়িঘরের মতন আছে হ্যাঁ অন্ধকার অন্ধকারের মধ্যে দিয়ে উঠুন একটা সিঁড়ি দেখতে পাবেন না না আমাদের লিফটটা এখন খারাপ হয়ে গেছে লিফটটা যদি ভালো থাকত তো আপনাকে এত বোঝাতেও হতো না লিফটে চাপতেন আর চলে আসতেন সেই আর কি হ্যাঁ ওই সিঁড়িটা ভেঙে ওপরে আসুন হুম দুশো বাইশ নম্বর রুমটা কি দেখতে পাচ্ছেন আরেকটু এগিয়ে আসতে হবে আপনি আপনি ঠিক রাস্তায় গিয়েছেন তো আমি যেটা যেটা বললাম আপনি শুনতে পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ দুশো বাইশ নম্বর আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো আপনাকে দেখতে পাচ্ছি আপনার হাতটা দেখতে পাচ্ছি আসুন আসুন আসুন একদম ঠিক জায়গায় এসেছেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ